পুলিশের কর্মকর্তার কারণে আমি একবার অসুবিধায় পড়েছিলাম আমার বাবার চায়ের দোকান আছে এবং লকডাউনের সময় সেই চায়ের দোকান সন্ধ্যেবেলায় একবার খোলার জন্য পুলিশ বাবাকে ধরে নিয়ে গিয়েছিল দোকান খুলে একজনকে চা দিয়েছিল সেই কারণেই পুলিশ বাবাকে ধরে নিয়ে গিয়েছিল কারণ তখন দোকানদারী বন্ধ করে রাখতে বলেছিল একটুখানি খোলার জন্য পুলিশ বাবাকে থানায় নিয়ে গিয়েছিল এবং সেখানে খুবই অপমান করেছিল বাবাকে খুব মারধরও করেছিল সেই কারণে আমরা ওখানকার স্থানীয় কাউন্সিলরকে ডেকে ব্যাপারটা বলেছিলাম উনি ব্যাপারটা শুনে সঙ্গে সঙ্গে থানায় গিয়ে বাবাকে থানা থেকে নিয়ে এসেছিল